হ্যালো বল আমাদের এখানে তো কর হ্যাঁ না আমাদের এখানে দুই দিন তিন দিন ধরে জল আসছে না কী করা যায় তাহলে তো বড়ো সমস্যা হয়ে গেলো জলের জন্য কী করা যায় সেটা দেখো কারোর কাছে যদি যেতে হয় তালে যেতে তো হবে

হ্যাঁ তাহলে চলো আমরা যাই এক

ও সেটা একটু কথা আমাদেরও অসুবিধা হচ্ছে জলের জন্য আমরা তাও হতে পারে সেই সমেস্যাও হতে পারে সেটা তো যেতে হবে না চলো আমরা সবাই মিলে যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা